হ্যাঁ আমি স্বয়ংক্রিয় অনুবাদ এবং গুগল ম্যাপ ব্যবহার করেছি যখন আমি রাস্তায় বেরিয়েছি অনেক জায়গা আমি চিনি না তখন গুগল ম্যাপের সাহায্যে আমি সেই রাস জায়গায় পৌঁছেছি নির্দিষ্ট স্থানে এবং এটা অনেকটাই আমাকে সাহায্য করেছে আমার তো এখানে কোনো কিছু ভুল মনে হচ্ছে না আমার মনে হয় সেগুলো উপ ব্যবহার করা ভালো তো এগুলো কাছ থেকে আমরা অনেকটা উপকার পাই যেমন অনেক অনুবাদের ক্ষেত্রে অনেক সময় আমরা অনেক ইংরাজির মানে আমরা জানি না বাংলায় তো সেক্ষেত্রে আমি সেটাকে অনুবাদের মাধ্যমে দেখেছি কী বলতে বলা হয়েছে বা অনেক বাংলা অনুবাদকে আমি ইংরেজিতে পরিবর্তন করেছি তো সে এইগুলো আমাকে খুবই সাহায্য করেছে এবং সঠিক উত্তর তারা দিয়েছে এবং সঠিক উত্তরই দেখিয়েছে তো আমার মনে হয় এগুলি কার্যকারী এবং এটা সকলেরই ব্যবহার করা উচিত কারণ এইগুলো খুবই সাহায্য করে আমাদেরকে এইগুলোতে কোনো ভুল নেই